আমি রাত আমি বর্ধমান থেকে বলছি বর্ধমানের বীরাহাটা থেকে বলছি আমার রাতে একটা চল্লিশে ট্রেনে চাপব আমি তো আমি কি বর্ধমান বর্ধমানের বীরহাটা থেকে কি আমি স্টেশনে যাওয়ার জন্য অটো পেতে পারি হ্যাঁ আমাকে একটার সময় অটোতে করে বর্ধমান বীরহাটা থেকে বর্ধমান স্টেশনে ছেড়ে দিতে হবে আপনি যদি ট্যাবের ব্যবহার করে দিতে ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব